ভাই একটা চা দে তো তোর তো ভালো একটু বেশ উন্নত কড়া মানে একটু ভালো দুধ দিয়ে বানাস চা কত দশ টাকা ঠিক আছে ভালো করে একটু চা দে ভা বেশ কড়া করে বানাস আমি আবার একটু কড়া চা বেশি পছন্দ করি কড়া চা দে আর একটা ভালো বিস্কুট দে আদা রুসুন আদা দে একটু আদা দে না আদা দিলে একটু বেশ ভালো লাগে একটু আদা দে ভালো করে কড়া করে চা দে আর ওর সঙ্গে একটু ভালো বিস্কুট দে দুটো ঠিক আছে দে আর এ আচ্ছা হ্যাঁ রে এত পানও তো আছে দেখছি একটা ভালো করে একটা পান দিস একটা পান দিস একটু চা চা টা খেয়ে আর একটু পানটা তোর দোকান হ্যাঁ রে দোকানটা ভালো চলে তো হ্যাঁ আর মোড়ের মাথায় দোকান তো ভালোই চলবে দে দে কড়া কড়া চা দে খেয়ে আর যাবো আমার তাড়া আছে একটু দে এই বিস্কুটটার দাম কত রে ও ঠিক আছে তাহলে আমাকে দু খানা দে দুটো বিস্কুট দে খিদেও পেয়েছে জানিস তো খিদেও পেয়েছে দুটো বিস্কুট দে খাই গরম গরম তোর হাতে গরম গরম চা আর দুটো বিস্কুট খেয়ে একটা পান সেজে দিস ভালো করে একটু চুন দে দিস সঙ্গে হ্যাঁ হ্যাঁ রে দোকান কটা পর্যন্ত খোলা থাকবে আমি আসবো একটা ব্যাগ রেখে যাবো তোর দোকানে তোর দোকান কটা পর্যন্ত খোলা থাকবে বলতো নটা যদি একটু দেরি হয় তুই দোকান খুলে রাখিস আমি এসে ব্যাগটা এই ব্যাগটা ভারী ব্যাগ নিয়ে আর যাবো না জানিস তো